আমাদের গ্রামে পিঠের ব্যথা ভালো করার জন্য অনেক কিছু ঘরোয়া উপায় আছে আমাদের এখানে কিছু কিছু মানুষ আছে যারা অনেক ঝাড়ফুঁক করে ও পিঠের ব্যথা ভালো করে তোলে এবং তারা মানুষগুলো সেইগুলো মনে প্রাণে বিশ্বাসও করে যে ঝাড়ফুঁক করে দিলে নাকি পিঠের ব্যথা ভালো হয়ে যায় অনেকের ক্ষেত্রে পিঠের ব্যথা ভালোও হয়ে গেছে ওই ঝাড়ফুঁকের কারণে তারপরে কিছু কিছু ওইখানে মানুষ আছে যারা অনেক গাছ গাছড়া দিয়ে তেল করে সে তেল দিয়ে নাকি মালিশ করলে পিঠের ব্যথা সব কিছু ভালো হয়ে যায় এবং সেই মালিশের জন্য তেল অনেকেই ব্যবহার করে এবং অনেক কম দামে হাটে বাজারে বিক্রিও করতে যায় সেই ওষুধ বা তেল নিয়ে আমাদের এখানে সব কিছু ভালো করে লোকে নিয়ে যায় এবং সেই তেল ব্যবহার করার জন্য অনেক মানুষ উপকৃতও হয়েছে আমার মাও এই পিঠের ব্যথার জন্য তেল মালিশ করে সেই ব্যথাটা অনেকটাই ভালো এবং আমার মা সেই পিঠের ব্যথার তেলটি সারাজীবন ব্যবহার করতে চায়